আমার বাড়ির বাগানে একটি বড় আম গাছ রয়েছে সেই আম গাছে প্রত্যেক দিন প্রায় পঞ্চাশটার উপর পাখি এসে থাকে আমার সেই আম গাছটি হলো সবথেকে প্রিয় জায়গা পাখি দেখবার জন্য এবং এই আম গাছটির সাথে আমার জীবনের বহু অভিজ্ঞতা জড়িত এবং তার সাথে সাথে আমার প্রিয় যে পাখি সেই পাখি সেখানেই এসে বসে সেই কারণে সেই আম গাছ এবং তার পার্শবর্তী সমগ্র বাগানটি আমার সবথেকে প্রিয় জায়গা